জন্মের পর যদি কোনো বাচ্চার জন্ম জন্ম ওর সার্টিফিকেটে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো বাবা মার নামে ভুল হয়ে গেল ও কোনো অক্ষরের কোনো ভুল হয়ে গেল তাহলে আমার কী করা উচিত আমার প্রথম অনলাইনে যাওয়া উচিত সেখানে গিয়ে আমার জিজ্ঞাসা করা উচিত যে কী করলে কী হবে অনলাইনে যদি না পারে আমার সেন্টারে আমার সেন্টারে কথা বলতে হবে এ বা আমার হসপিটালে যেখানে আমার বাচ্চার জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে এর সেখানে আমার গিয়ে কথা বলতে হবে এর সেখানে গিয়েও যদিও বা না হয় আমার আলিপুরে যেতে হবে আলিপুরে গিয়ে আমার হয়তো তাড়াতাড়ি সম্ভব আমার সেই ভুল সংশোধনটা আমার ভুলটা সংশোধন করতে হবে তার কারণে আমরা কত একটু জায়গায় যেতে হবে কত কিছুই না করতে হবে কারণ বাচ্চার ভুল সে তো আমাদের কারণেই ভুল হয়েছে মানে আমাদেরই সংশোধন করতে হবে এ যেখানে হোক গিয়ে আমার তাড়াতাড়ি সেটা সংশোধন করতে হবে কারণ পরবর্তীকালে আমার বাচ্চা যখন বড়ো হবে আমার বাচ্চা বড়ো হওয়ার পরে আমার বাচ্চার ডকুমেন্টস দেখার পরে যদি কোনো ও কিছু সুযোগ সুবিধে বা যে কোনো ও যে কোনো সম কাজে সমস্যার সমাধান হবে না বাধার সৃষ্টি হবে কারণ ওর মা বাাপের এগুলোর কারণে এম আমার বাচ্চাটার ওই সব ডকুমেন্টসগুলো ক্যানসেল হবে সেই কারণে আমাদের এর কি করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ভুলটা আর সংশোধন করে নেওয়া উচিত কারণ আমার বাচ্চার বড়ো হবে সে হয়তো পড়াশুনো করবে এ বা কোনো কাজ করবে এ সেই সব জায়গায় তার ওই ডকুমেন্টসটা বাধার সৃষ্টি হবে এ তার কারণেই তার ভবিষ্যতে এর কথা চিন্তা করে আমরা মা বাপ হ আমরা আমাদের বাচ্চা সেখানে এব যে আমাদের বাচ্চাদের সার্টিফিকেটটা ঠিকমতো ঠিক ঠাক হচ্ছে কি না